আমি রঘুনাথপুর গ্রাম থেকে ক্যাবে করে চন্দ্রকোণা টাউনে এসেছি তো আমার কাছে কোনো অনলাইন পেমেন্ট নেই দুহা দুহাজার টাকার নোট আছে সেটা কি খুচরো হবে